হ্যালো এটা কি জুয়েলারি শপ বলছি এটা কি জুয়েলারি শপ থেকে কথা বলছেন তো আপনার দোকানে হার পাওয়া যাবে কেমন দাম হতে পারে হ্যাঁ ওই এক ভরির আশপাশে আর কি আচ্ছা আর হাতের নোয়া

আচ্ছা তো মোটামুটি কেমন টাইমে আসলে পাওয়া যাবে তো পুজোর আগে কি দিতে পারবেন না পুজোর পরে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে কাল বিকালে যাব ঠিক আছে